হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ আদ্রাতে রয়েছে স্টেশনের পাশে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি কোথায় মানে কোথায় বাড়িটা একটু জানাবেন অবশ্যই আসুক আমার দোকানে যে সমস্ত আছে সমস্ত যেটা হোলসেল যেটাকে বলে তো আপনি তো সেই অনুযায়ী নেবেন বেশি পরিমাণে তো আপনি একদিন নিয়ে সমস্ত রকম বিভিন্ন রকমের যে ডিজাইন রয়েছে তা আপনি সেগুলো দেখে নিয়ে পছন্দ করে নিয়ে যেতে পারেন আর একসাথে সব কিছু তো কেনার জন্য একটা তো ছাড় দেওয়াই হবে তো বিভিন্ন যে পোশাকগুলো আছে পোশাকের উপর উপর করে বিভিন্ন রকমের ছাড় রয়েছে যেমন ধরুন যেগুলো চুড়িদার পিস রয়েছে তো চুড়িদার পিসের উপর ছাড় রয়েছে বিভিন্ন যেমন আপনি যদি পুরোটা একটা থাকে পুরোটা থোকা সেই থোকা অনুযায়ী নেন তাহলে ওটাতে আছে তিরিশ পারসেন্ট ছাড়ের মতো আছে তো আপনি সেই অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী নিতে পারেন যে আপনার কতটা প্রয়োজন আছে বা আপনি কতটা নিতে পারছেন মানে এখান থেকে তো অতটা ক্যারি করাও তো একটা সমস্যার ব্যাপার রয়ে যায় তো আপনি সেই অনুযায়ী পছন্দ করতে পারেন আর শাড়ির উপর বিশেষ ছাড় রয়েছে শাড়ির উপর আপনি দেখতে পারেন শাড়ির তো বিভিন্ন রকমের ইয়ে রয়েছে কাপড় অনুযায়ী আপনি যেগুলো বেনারসি বা ঢাকাই এই সব সমস্ত রকমগুলোই বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের উপর নানা শাড়ি রয়েছে তো আপনি একবার দেখে গিয়ে যোগাযোগ করে মানে যোগাযোগ করে আসবেন তার পরে আপনার সাথে আপনাকে যে সমস্ত দেখানো হবে আপনি সেই অনুযায়ী জিনিসগুলো ক্রয় করতে পারেন

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটা উপর আপনার ছাড়টা নির্ভর করে আপনার কেনাকাটার উপরে আপনি যত বেশি কেনাকাটা করবেন তার উপরে ছাড়টা অবশ্যই নির্ভর করে আছে তা আপনি সে অনুযায়ী একটা ভেবেচিন্তে ক্রয় করবেন তাহলে সেই অনুযায়ী আপনাকে ছাড় দেওয়া হবে কেমন অবশ্যই অবশ্যই ঠিক আছে একদম একদম কেমন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ